হ্যাঁ আমি সঙ্গীত উৎসব ইভেন্টে যোগদানের জন্য একটা ট্রিপ করেছিলাম তো আমাদের সঙ্গীতটা কিছুটা হয়েছিলো এই ট্রিপটা হয়েছিলো ওটা ছিলো বকখালিতে তো স্কুলের তরফ থেকেই নিয়ে যাওয়া হয়েছিলো আমরা টিচারদের সাথে গিয়েছিলাম অনেক বন্ধু বান্ধব ছিলো একটা বাস ভাড়া করা হয়েছিলো তারপর সেখানে যাই পুরো সমুদ্র সৈকতের পাশেই একটা দারুণ হোটেল বুক করা হয় সেখান দিয়ে সি ভিউও খুব সুন্দরভাবে দেখা যায় তারপর সেখানে খাওয়া দাওয়া সেখানে কথাবার্তা খুবই দারুণ ছিলো তারপর আমরা যাই সেই সঙ্গীত ইভেন্টে বড়ো একটা হল সেখানে নানান নানান বড়ো শিল্পীরা যোগদান করছিলো নানারকম সঙ্গীত করছিলো বলিউডের টলিউডের সব গায়ক গায়িকারা সবাই ওখানে যোগদান করেছিলেন তো আমরা ওখানে পরিচালনা বিভাগে আমার টিচাররা ছিলেন তো আমরা ওখানে সাহায্য করছিলাম

লোকাল ভাষা বা ওখানে যা সব পোগ্রাম ছিলো খুবই দারুণ হয়েছিলো তারপর সঙ্গীত ইভেন্টটা শেষ করার পর আমরা আবার হোটেলে ফিরে আসি ফিরে এসে ওখানে খাওয়ার দাওয়ার পর ওখানে রাত কাটিয়ে তারপর পরে সকালে আবার ট্রিপটা করে আবার ফিরে আসি আমাদের ঘরে